আমি আঁকা শুরু করেছিলাম প্রাইভেটে আর যখন আমার সাত বছর বয়স তো যিনি ছিলেন তিনি একজন ম্যাডাম উনি একজন একজন অ্যাকচুয়ালি একটা ইনস্টিটিউট থেকে শিখেছিলেন তো সেখান দিয়ে শিখে উনি ওনার আর্ট স্কুল খুলেছিলেন সেখানে আমি জয়েন করেছিলাম আমাকে আঁকার প্রতি আগ্রহ করেছে আমার মা তিনি আমাকে আঁকা শিখতে বলেছিলেন তাই আমি আঁকা শিখেছি তার পরে আমি যখন আঁকা শেখা শুরু করলাম আমার খুব ভালো লাগল তাই আমি এটা কন্টিনিউ করেছিলাম তিন বছর সেখানে তিন বছরে মোটামুটি আমি পুরো আমার যে ড্রয়িং কোর্সটা ছিল আপ টু আ সার্টেন লেভেল আমি ওটা শেষ করেছি আর আমার প্রিয় শিল্পী যদি মানে নর্মালি মানুষ যেটা বলে সেটা হচ্ছে আমার টিচার আমিও তাই বলছি কিন্তু যদি প্রফেশনাল লেভেলে কিছু বোর বলতে হয় তাহলে ভ্যান গো বা পিকাসো